পশ্চিমবঙ্গে এসে পর্যটকরা বিভিন্নভাবে বিভিন্ন সাংস্কৃতিক অভিজ্ঞতা পেয়ে থাকেন প্রথমেই বলি খাবারের কথা এখানে প্রথমেই ঢুকলেন আপনি আসুন ট্রেনে করেই আসুন বা বাসে করেই আসুন আপনি ঝালমুড়ি খাবেনই সে তার অসাধারণ তার স্বাদ এরপরেই আপনি যদি তার কারোর বাড়িতে যান পশ্চিমবঙ্গে বিশেষত বাঙালিদের বাড়িতেই যদি যান সুন্দর সাদা সাদা লুচি আলু চচ্চড়ি বেগুন ভাজা কষা মাংস পায়েস এ তো খাবেনই এছাড়া জগৎ বিখ্যাত রসগোল্লা সন্দেশ এই পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও আপনি পাবেন না এছাড়াও আপনি যখন ধরুন বিভিন্ন জায়গায় শান্তিনিকেতনে গেলেন প্রথমেই আপনাকে সেই শান্তিনিকেতনে সোনাঝুরির হাটে মাদল বাজিয়ে নাচ করতে করতে সাঁওতালি মেয়েরা আপনাকে অভ্যর্থনা করবে আপনি তাদের সঙ্গে নেচেও নিতে পারেন এরপরেই আসছে বাউল বিভিন্ন জায়গায় দেখবেন বাউলেরা বসে গান করছে এছাড়া গাজনের মেলাতেও বা বিভিন্নভাবেও বাউল সম্প্রদায় পশ্চিমবঙ্গে বিখ্যাত হ্যাঁ যেখানে বাউল সম্প্রদায়ের লোকেরা বিশেষ করে বীরভূমে বাউল লোকেরা এত ভালো গান করে সে সম্প্রদায় যে বলার নেই এইভাবে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগৎকে উন্মোচিত করে পর্যটকদের কাছে বিভিন্ন নাচ বিভিন্ন গানের মাধ্যমে বিভিন্ন খাবারের মাধ্যমে এছাড়াও হস্তশিল্প বিষ্ণুপুরের হাতের কাজ বিষ্ণুপুরের টেরাকোটার কাজ বিষ্ণুপুরের সিল্কের শাড়ি এবং আমাদের এই টাঙ্গাইলে টাঙ্গাইল শাড়ি ধনেখালি ধনেখালি তাঁতের শাড়ি ভীষণ জগৎ বিখ্যাত ছিল ব্রিটিশ আমল থেকে পরবর্তী অধ্যায়ে যেটা বন্ধ হয়ে যায় এখনও সেটা চলে আসছে তার হাতের কাজ এবং তাছাড়া কাঁথা শিল্প কাঁথাস্টিচের কাজ যে কাঁথাস্টিচের শাড়ি জগৎ বিখ্যাত এটা আসলে কিন্তু এ আমাদের পশ্চিমবঙ্গের আমাদের সোনাঝুরির হাটও এখনো আছে জগৎ বিখ্যাত সেই সেখানে হাটে কিছু সুতির বস্ত্র দেখতে পাওয়া যায় বিভিন্ন সুতির শাড়ি বেশি জামাকাপড় বিভিন্ন হাতের কাজ অদ্ভুত রকমের বাঁশের কাজ দেখতে পাওয়া যায় এইভাবে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের আমাদের সংস্কৃতি ছড়িয়ে আছে হাতের কাজই বলুন নাচই বলুন গানই বলুন খাবারই বলুন জগৎ বিখ্যাত হয়ে আছে পর্যটকদের কাছে বিশেষভাবে আমরা সম্মানিত হই এই সমস্ত জিনিসগুলোর জন্য